আপনি কি যোগ শেখানোর ম্যাম প্রিয়া বলছেন হুম ম্যাডাম আসলে আমার ওই ঘাড়েতে একটু ব্যথা লেগেছে আর কি আমি কোনো কিছুর মানে ডান হাতের ঘাড়টাতে আমি ডান হাতটা নাড়াতে আরে ঠিকমতো পারছি না তো তাহলে কী ধরনের ব্যায়াম করলে আরে এই ব্যথাটা কমত যদি বলতেন না আমি নিয়মিত ব্যায়াম আরে করি না

না কাঁধেতে

হুম বলছি কী কী কী বার হয় আর যদি কোন সময় হয় বলতেন হ্যাঁ আপনার বাড়ির এক কিলোমিটারের মধ্যেই

ও আর তিন দিনই যেতে পারি না একদিন যেতে হবে

আচ্ছা আর কেমন কী টাকা লাগবে আরে আপনার আচ্ছা দুশো টাকা করে আর আমি এই হাতটাতে ব্যথা এইটাতে কি কোনো ভারি জিনিস আরে কি এখন তুলব না আচ্ছা হুম ঠিক আছে ম্যাম তাহলে কালকে সকালে আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে রাখছি